আমি আঁকার সময় আঁকার জন্য যে যে সরঞ্জামগুলি ব্যবহার করি সেগুলি হলো ড্রয়িং খাতা মোম রঙ বিভিন্ন শেডের পেন্সিল জল রঙ বিভিন্ন মাপের তুলি বিভিন্ন রঙের কাঠ পেন্সিল রাবার শার্পনার ইত্যাদি আমি যে সরঞ্জামগুলি ব্যবহার করি সেগুলির ব্র্যান্ডগুলি হলো পোলো তরবারের মোম রঙ ক্লাসমেট তরবারের ড্রয়িং খাতা ক্যামলিন তরবারের বিভিন্ন শেডের পেন্সিল ক্যামলিন তরবারের জলরঙ ক্যামলিন তরবারের বিভিন্ন মাপের তুলি নটরাজ তরবারের বিভিন্ন রঙের কাঠ পেন্সিল অপ্সরা তরবারের বিভিন্ন রাবার ও শার্পনার আমি ভারতী স্টেশনারি দোকান থেকে এই সরঞ্জামগুলি কিনতে পারি হ্যাঁ আমি মনে করি স্টেশনারি ব্যয়বহুল